হ্যাঁ আমি ক্রিকেটটাকেই পছন্দ করি এবং এটাকেই ভালোবাসি আর ক্রিকেট খেলায় সাধারণত এগারো জনের খেলা হয় এখানে ব্যাট উইকেট বল আম্পায়ার আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত আর এখানে এই সম্পর্কে না এই সম্পর্কে যা জানি সেটা খেলেওছি আমি ক্লাব খেলাগুলো খেলি এখনও পর্যন্ত আমাদের গ্রামের যে লিগ খেলা হয় সেখানেও অংশগ্রহণ করি এটা ঠিক আছে এটা জানি আমি